আমি যে বিষয়গুলো নিয়ে লিখতে চাই তার মধ্যে অন্যতম হল ধর্ম নিরপেক্ষতা আর রাজনৈতিক অস্থিরতা আমি আমার এলাকায় দেখেছি যে ধর্ম নিয়ে মানুষ একে অন্যকে যেভাবে দোষারোপ করে কেউ নিজেকে প্রমাণ করতে যে আমার ধর্ম বড়ো এবং অন্যের ধর্ম ছোটো এইভাবে মানুষ ধর্মকে বড়ো করতে গিয়ে মানুষ মানুষে মানুষে যে ভেদাভেদ বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় আর যে একে অন্যকে দ্বিধা দ্বন্ধের মধ্যে পড়ে একে অন্যকে দোষারোপ করা এমনকি কোনো কোনো সময় হিংসা এবং মারামারির পর্যায়ে চলে যায় এই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে তো আমি এ বিষয়ে আরো কিছু লিখতে চাই তাছাড়া আরো একটা বিষয় হচ্ছে রাজনৈতিক অস্থিরতা গণতান্ত্রিক দেশে প্রতিটা দলই যে সমান যোগ্য তাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া ভোটাধিকার ভোট নেবে এবং তারা ক্ষমতায় যাবে এটা সবাই চায় তো এই বিষয়টাকে কোনো একটি দল যদি বেশি তাদেরকে বিপরীত দলে থাকা তাদের মেম্বারদের কিংবা তাদেরকে যদি প্রশ্রয় না দেয় এবং একটা অস্ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাহলে সেক্ষেত্রে সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশের শাসনকার্য চালানো সম্ভব নয় এবং সেটা গ্রামীণ ইস্তরে বিশেষ একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত লিখতে চাই এবং তাদেরকে বলতে চাই যে এটা গ আদর্শ গণতান্ত্রিক পদ্ধতি নয় সেখানে সবাই সমান এবং প্রতিটা দলই তাদের নিদিষ্ট কিছু আদর্শ আছে যেসব বিষয়গুলোকে একে অন্যকে রেসপেক্ট করা দরকার এবং সবাই মিলেমিশে এ গণতন্ত্র ব্যাপারটাকে মেনে নেওয়ার প্রয়োজন